এখানে কাছাকাছি কলেজে সব রকম কোর্সই হয় এখন অন এখন অনার্সের কোর্স হচ্ছে পাসের কোর্স হচ্ছে নার্সিংয়ের কোর্স হচ্ছে আইআইটি কোর্স হচ্ছে ভোকেশনাল কোর্স হচ্ছে সব রকম ডিপ্লোমার কোর্স হচ্ছে তবুও অনেক শিক্ষার্থী চায় যে তারা বাইরে গিয়ে পড়াশুনা করার আর বাইরে গিয়ে পড়াশুনা করে তারা চায় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বড় কোনো কাজ করার জন্য তার চায় বাইরে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় তারা আ আমি এখানে থেকে পড়াশোনা করেছি ই আমি এখানে অনার্স নিয়ে কোর পড়াশোনা করেছি এই কলেজে সামনাসামনি কাছাকাছি কলেজে একটা পড়েছি তো এখানে থেকেও উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারি কিন্তু উ তবুও অনেকে চায় যে বাইরে গিয়ে পড়াশোনা করতে কিন্তু বাড়ির আর্থিক অবস্থা খারাপ হওয়ায় অনেকে যেতে পারে না বাইরে বাইরে গিয়ে সেখানে পড়াশোনা করে করতে পারে না এখানে থেকেই তাদেরকে পড়াশোনা করতে হয় বাইরে গিয়ে পড়াশোনা করার এখানে দরকার নেই যদিও আমাদের কাছাকাছি সব রকম কোর্সই এখন হচ্ছে কিন্তু তবুও বাইরে গিয়ে পড়াশুনা করে তারা চায় যে উচ্চশিক্ষায় আরও শিক্ষিত হতে কাছাকাছি কলেজে সব রকম কোর্স থাকা সত্ত্বেও এও শিক্ষার্থীরা পড়াশোনার জন্য অন্য কোথাও যেতে চায় এখন কারণ তারা চায় যে তারা আরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে